পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী আবাসন শৈলী এবং স্থাপত্যর বৈশিষ্ট্যগুলি হলো যেমন বাড়ি মন্দির প্রাসাদ ইত্যাদি আমাদের পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান ধরনের মন্দির প্রতিষ্ঠিত আছে যেমন বিভিন্ন ধরনের মন্দির কালী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির ইত্যাদি আমাদের এই মন্দিরগুলি বিশেষ বিশেষ জায়গায় বিশেষ মন্দিরের নামে নির্বাচিত বা পরিচিত আছে আমরা সকলেই জানি বাড়ি ঘর ছাদ প্রাসাদ ইত্যাদি এ সমস্ত বৈশিষ্ট্যগুলি আমাদের অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে তারা পরিবর্তিত করেছে